আমি প্রতিদিনের ভিত্তিতে সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব আর ইন্সটা ব্যবহার করি আমি রিলস আপলোড করে থাকি আমি একজন ড্যান্সার তো আমি ইউটিউবে মা আমি অন্য নাচের ভিডিও দেখি আমি নিজেই অনুপ্রাণিত হই এবং নানা রকম রা আমি একজন নাচের স্যারের কাছেও নাচ শিখি এবং ইউটিউবার ড্যান্সারদের কাছের নাচ দেখে অনুপ্রাণিত হয়ে নিজে থেকেই নিজের নাচের মুদ্রা দিয়ে নিজের নাচের ভঙ্গি দিয়ে নাচ তোলার চেষ্টা করি এবং নিজে সেইগুলোই ইনস্টা ফেসবুক ইউটিউবে এগুলো আপলোড করি এবং আমার দেখেও অনেকে অনুপ্রাণিত হয় এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ম্যাডাম কী করে করছেন যে আমাদেরকেও একটু বলুন এই স্টেপস আপনি যদি আরো এই গানের ভিডিও আপলোড দেন তো ভালো হয় আমাকেও বলে অনেকে লাইক ভালো ভালো কমেন্ট করে এবং আমিও অনেককে অনেক জনকে সাবস্ক্রাইব করে রেখেছি তাদেরকে দেখে অনুপ্রাণিত হই তাদের দেখে নাচ তুলি আমি এবং তাদেরকেও আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখি আমাকেও অনেকে লাইক কমেন্ট ফলো করে রাখে এবং আমাকেও অনেকে বলে যে ম্যাডাম এই নাচটা তুলে দিলে ভালো হতো এটা করে দিলে ভালো হতো তো আমিও তাদের কথা মতো কিছু নাচের গান আপলোড করি নাচের ভিডিও করি এবং অনেক কমেন্টস ফলোয়ার্স ভিউয়ার্স পাই আমি তো সেই জন্য ইন্সটা আর ইন্সটা আর ফেসবুক ইউটিউব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করে